হ্যালো হুম আরে আমাদের এখানে অনেক মন্দির আছে তো আমাদের এখানে অনেক মন্দির আছে তা এই এখানে আদ্যাপীঠ মন্দিরেও এবার দুর্গোপুজোতে বিরাট বড় একটা আয়োজন হয়েছে তো আদ্যাপীঠ মোন আদ্যাপীঠ মন্দিরে খুব সুন্দর নিয়ম নিষ্ঠা করে পূজা হয় তারপরে টিকিট কেটে ভোগ দেয় তো আমরা ওখানে খুব মানে সবার মুখে মুখে শুনি খুব ভালো বলে পূজা হয় খুব সুন্দর প্রসাদ বিতরণ করা হয় তো আমরা এইবার হ্যাঁ হ্যাঁ তাহলে তো খুব ভালো চলো তালে আমাকে এক দিন নিয়ে যাবা তো আমিও তাহলে যাবো আমি শুনছি আমি দেখি নাই যে ওখানে কী হয় তাহলে একটা দিন করো

তাহলে একটা সময় করো তাহলে তাহলে আমরা যাবো হ্যাঁ ওখানে গিয়ে দেখে আসবো হুম তা হ্যাঁ তাহলে দিন তারিখ ঠিক করো অষ্টমীর দিন তাহলে সকাল সকাল আমাকে ফোন করো আমি তালে যাবো হুম ঠিক আছে

ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটু সেদিন যাবার আগে আমাকে ফোন করবা আমি রেডি হবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে